হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা আচ্ছা স্যার বলুন কি ব্যাপার বলুন হ্যাঁ স্যার বলছি বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা স্যার নিশ্চই আমরা যাবো হ্যাঁ নিশ্চই আমরা যাবো হ্যাঁ এবং আমরা চাইবো এটা খেলার মাঠে অনেক সময় কি হয় যে ছাত্ররা খেলতে খেলতে ছাত্রছাত্রীরা পরে যায় ঠিক আছে তো পরে গিয়ে অনেক সময় অ্যাকসিডেন্ট হয় কিছু সেই জন্য আমি স্যার একটা আডভাইস দেবো যে খেলার মাঠে অবশ্যই যেন একটা সেফটি বক্স থাকে ফার্স্ট এড বক্স যেখানে কটন থাকবে যেখানে ডেটল থাকবে যেখানে একটু গজ থাকবে কোনো কিছু অ্যাকসিডেন্ট হলে দেন অ্যান্ড দেন আপনারা এই সাপোর্টটা দিতে পারবেন নিশ্চই স্যার একদম একদম ঠিক ঠিক ঠিক অবশ্যই স্যার আমরা যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমরা চাই যে আমাদের ইস্কুলে ছাত্রছাত্রীরা আমাদের স্কুলের মুখকে উজ্জ্বল করুক সেই সাথে আমাদের পূর্ণ সাপোর্ট আপনাদের সাথে থাকবে আছে এবং ভবিষ্যতেও থাকবে চেষ্টা করবো আমরা ওই দিন প্রেসেন্ট থাকার যদি থাকতে কোনো কারণে থাকতে নাও পারি তবু আমাদের সহযোগিতা আপনাদের সাথে আপনাদের সাথে সব সময়ের জন্য আছে এবং থাকবে এবং আমি চাই যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা উচ্চ লেবেলে গিয়েও যেন খেলতে পারে সেটাও আপনারা দেখবেন আগামীদিনে হুম আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে বেশ বেশ বেশ খুবই ভালো লাগলো স্যার আপনি আমাকে ফোন করলেন হ্যাঁ এভাবেই চলতে থাকুক আগামীদিনে আরও যোগাযোগ থাকবে ঠিক আছে স্যার ভালো থাকবেন ঠিক আছে রাখছি স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ হ্যাঁ